আমাদের এলাকার ছেলেদের অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক চ্যালেঞ্জেস এগোতে হয় কেউ অভাবে বা কেউ অবহেলায় কারো কাছে পয়সা না থাকার কারণে সে খেলাধুলা করতে পারে না এবং অবহেলা যার মানে কোনো কেউ ভালো খেললে মানে চোখের নজর থেকে এড়িয়ে যায় তাকে সেই জায়গাটা দেওয়া হয় না ওই জন্য সে ওই চান্স জায়গায় চান্স পায় না অনেকেই আছে আমাদের এখানে ভালো খেলে এই সব কারণের জন্য তারা জায়গা পাচ্ছে না এবং খেলাধুলায় ভালো নাম করতে পারছে না